আম আমি গল্পই বই পড়ি আমাদের গল্প বই পড়ে কখনও হাসি পায় কখনো হয়তো একজন ভাত রান্না করছে তাকে ভাত দিচ্ছেনা তখন আমাদের দুঃখ ভাতের গল্প পড়েছিলাম সে কেঁদেছে ভাতের জন্যে দুঃখ লেগেছে যে মানুষটাও ভাত পাচ্ছে না ভাত খেতে না পেরে ভাত খেতে না পেরে নদীর ঘাটে বসেছিলো নদী বসে বসে কাঁদছিল দিয়ে একজন আমি গেছি আমি জিজ্ঞাস করছি কেন কাঁদছো বোঝে এরকম আমি ভাত খেতে পাইনি আমার শুনে এইসব কি দুঃখ বেচারি কাদছে ভাতের লেগে দুটি ভাতের লেগে এরকম অনেক বই আছে কখনও হাসিও লাগে কখনও দুঃখও লাগে কখনও কান্না চোখে জল চলে আসে বইটি আমার খুব ভালো লেগেছে এমনই এক এমনই এক এক এক বইটির মধ্যে এমনও ওই গল্প আছে যে শুধু কান্না পায় বইটি পড়ে